আমার এলাকায় সারাবছর বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরনের ফসল চাষ হয় যেমন গ্রীষ্মকালে কচু তিল বাদাম বর্ষাকালে ধান ও নানা ধরনের সবজি শীতকালে আলু বাদাম এবং নানারকম যে সময়ে ওয়েদারস অনুযায়ী নানারকম ফসলের চাষ হয় গ্রীষ্মকালে তিল চাষের জন্য খুব ভালো এই সময়ে তিল এবং বাদাম ওঠার সময় এবং বর্ষাকালে ধান চাষের খুব উপযোগী কারণ এই ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় যা বর্ষাকালে আমাদেরকে প্রকৃতি থেকে দিয়ে থাকে এইজন্য বর্ষাকাল ধানচাষের জন্য খুব উপযোগী শীতকালে আলু কচু নানারকম সবজির চাষ হয় আদা এবং এই শীতকালে সমস্ত সবজির চাষ হওয়ার কারণ হল এই সময়ে নানা ধরনের শাকসবজি খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই শাকসবজি শীতকালে হওয়ার কারণগুলি হল এই শীতকাল হয় খুব মধুর আবহাওয়া এবং এই সময়ে গ্রীষ্মকালের মতো না হয় প্রচুর পরিমাণে রোদ আর না হয় বর্ষাকালের মতো প্রচুর পরিমাণে জল এবং ঝড় বৃষ্টি এই সময়ে এই সমস্ত চাষের জন্য আবহাওয়াটা খুব মনোরম হয়ে থাকে ও এই সময়েই শাকসবজির পরিমাণ খুব প্রচুর পরিমাণে বেড়ে থাকে এ এবং এই সময়ে সমস্ত কিছু জিনিসের দামও কিছুটা কম হয়ে থাকে তাই এই আবহাওয়াগুলি এ কিছু কিছু ফসলের জন্য উপযোগী হলেও শীতকালটি কিছু কিছু ফসলের জন্য অনুপযোগী যেমন ধান তিল ও কিছু কিছু ফসল হয়ে থাকে না এই আবহাওয়াতে